ঝাড়গ্রাম জেলা হলো পশ্চিমবঙ্গের একটি জেলা যেখানে জলবায়ু অনেক তারতম্য দেখা যায় এখানে গ্রীষ্মকালে যেমন জলবায়ু উষ্ণ থাকে এবং অনেক সময় নাতিশীতোষ্ণ জলবায়ু ও মধ্য উষ্ণ জলবায়ু দেখা যায় এখানে ঋতুগুলি মানুষ সাধারণ মানুষের জীবনে রোজ দৈনন্দিন জীবনে অনেক দরণের প্রভাবিত করে জলবায়ু সাধারণত যখন প্রচুর পরিমাণে উষ্ণ হয়ে ওঠে তখন সাধারণ মানুষের জীবনে দুর্বিষহ করে তোলে এছাড়া এখানে আমাদের জেলায় অনেক পরিমাণে গাছ থাকার জন্য জলবায়ুটা বেশি প্রভাব ফেলতে পারে না তাছাড়া এখানে দুত ঋতু পরিবর্তনের ফলে সাধারণ মানুষের জীবনে সাধারণত শরীর খারাপ হয়ে থাকে এবং অন্যান্য কাজকর্মর বাধা বিঘ্ন হতে থাকে দৈনন্দিন জীবনে এরকম এর অনেক প্রভাব পড়ে যেমন দৈনন্দিন জীবনে কাজকর্মে শীত গ্রীষ্ম বর্ষার প্রভাব অনেক গভীর প্রভাব পড়তে থাকে এছাড়াও এখানে মটন বিরিয়ানি খুবই ফেভারেট শীতকালে শুক্তো রান্না করা হয় এখানে এখানকার মানুষজন শুক্তো রান্না করে খায় এছাড়াও ইলিশ মাছের ঝোল দিয়ে খাওয়া হয় এবং পোড়া আমের শরবত খাওয়া হয় এবং অন্যান্য জিনিসও খাওয়া হয়